হ্যাঁ বলুন বলুন আপনার হচ্ছে একশো টাকায় থার্টি পারসেন্ট হ্যাঁ মানে কীরকম বলুন তো ধরুন আপনি একটা পাঁচশো টাকার বই কিনলেন সেটার থার্টি পারসেন্ট ডিসকাউন পাবেন বুজদে পেরেছেন

হ্যাঁ সেটা আনা যাবে হ্যাঁ সেখানেও ছাড় পাওয়া যাবে সেখানে হয়তো একটু কম ছাড় পাওয়া যাবে কুড়ি পারসেন্ট কিম্বা ফিফটিন পারসেন্ট ঠিক আছে ঠিক আছে